এখন ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম আসার কারণে বাংলা ভাষা প্রায় অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু মানুষ তবু বাংলা ভাষায় জন্মেছেন এবং বাংলা ভাষায় কথা বলেন মায়ের মুখ থেকে জন্মার পর থেকেই আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি আমরা কিন্তু প্রথম মা বাবা ডাকটা বাংলা ভাষাতেই বলি এখন কিন্তু সেটা শেখানো হচ্ছে মাকে মম মামি বাবাকে ড্যাডি ডাডা এই ধরনের ডাকে কিন্তু আগে আমরা ঠাকুমা দিদি যে ধরনের ভাষায় ডাকতাম ঠাকুরদা জেঠু জেঠিমা এখন কিন্তু ওই জিনিসগুলো প্রায় উঠেই গিয়েছে এখন শুধু ছোট অক্ষরে যে মা জেঠি এই ধরনের কথা কিন্তু ব্যবহার করেন এর ফলে বাংলা ভাষাকে সংরক্ষণ করার পিছনে কিছু প্রচার বা প্রচেষ্টা করা উচিত কারণ বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা বাবা ডাকটা শুনতে যতটা সুন্দর লাগে তখন ড্যাডি ডাকটা শুনতে অতটাও কিন্তু সুমধুর বা সুন্দর লাগে না যার ফলে আমাদের উচিত বাংলা ভাষার কিছু প্রচার করা এবং যতই আমরা ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম স্কুলে পড়ি না কেন আমরা দের কিন্তু মাতৃভাষা হল বাংলা ভাষা